হ্যালো এই তো ভাই ভালো আছি তুই কেমন আছিস ও বাড়ির বাড়ির এই তো চলছে এই তো সবাই ভালো আছে তোদের বাড়ির সবাই কেমন চল এই তো ভালোই আছি তা চল কোথাও থেকে ঘুরে আসি চ আশেপাশে বাড়ির আশেপাশেই কোথাও একটা প্ল্যান কর চল যাওয়াই যায় এক দিন দু দিন হলেই তো ব্যাপার বল দ্যাখ হুম আচ্ছা হুম বাজেটও কম লাগবে সব কিছু ভালোই ঘোরা হবে তাহলে ঠিক কর সবাইকে বলে দেখ কী বলে সবাই চ যাওয়াই যায় রবিবার যাবো রবিবার থাকবো পরের দিন চলে আসবো সকালবেলা হ্যাঁ অনেকই তো আছে হোটেল বকখালিতে তো হোটেল অনেক ভর্তি এইখান দিয়ে সকাল চারটের সময় বেরাবো সেটাই ভালো হবে ট্রেনে করে বা বাসে করে চলে যাবো তাও হয়

সেটাই ভালো হবে হুম ঘুরতেই হ্যাঁ ঘুরে ঘুরে যাওয়া যাবে মজাও করতে করতে হুম তাহলে তাই হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে